আপনি কি কোনো ইউ এফ ও লক্ষ করেছেন হ্যাঁ লক্ষ করেছি লক্ষ করলেও আমরা একটি এবং এলিয়েন এবং অন্যান্য গ্রহের জীবন সম্পর্কে মতামত কী এলিয়েন অন্যান্য গ্রহের মতামত হচ্ছে আমরা টি ভিতে বা ফোনে বা রেডিওতে শুনে এসেছি বা ছবি পোস্টারে দেখে এসেছি যে এলিয়েন বলে কিছু আছে কিন্তু আমাদের পৃথিবীতে আমাদের পৃথিবীর মতো অন্য গ্রহ আছে কিন্তু অন্য গ্রহে এলিয়েন থাকতে পারে না থাকার কিছু নেই কিন্তু আমাদের বৈজ্ঞানিকরা এখনও সেরকম কিছু করতে পারেনি যা করে অন্য গ্রহে গিয়ে এলিয়েন আছে বলে জানতে পারে সেরকম কোনো কিছু আমাদের বৈজ্ঞানিকরা করতে পারেনি এবং খুবই চেষ্টা চালাচ্ছে করার মতো তাই এখন অনেক কিছু করেছে এসব জানার জন্য আমাদের আমাদের পৃথিবী গ্রহে যার যেমন জলবায়ু আরে সব কিছু আছে মানুষজন বসবাস করে যেভাবে অন্য গ্রহেও সেইভাবেই বসবাস করে জলবায়ু সব কিছুই আছে কিন্তু অন্য গ্রহে এলিয়েন আছে বলে এটা ঠিক মতো জানা যায় না এখনও চেষ্টা চালিয়েই যাচ্ছে আমাদের বৈজ্ঞানিকরা কিন্তু ঠিক মতো জানতে পারে না তাই এখনও ঠিক মতো খবর নেই যে অন্য গ্রহে এলিয়েন এলিয়েন বলে জিনিসটা আছে না নেই